হ্যালো হ্যারে আমি আরজিনা বলছি হ্যাঁ দুধ আছে হ্যাঁ কতো করে রে দুধ হ্যাঁ ওই কেজি দুই মতো লাগবে কেনো ষাট টাকা কেনো রে সব জায়গায় চল্লিশ পঞ্চাশ টাকা করে হচ্ছে তোর কাছে ষাট টাকা কেনো ও ব্যবসা তো তোরাই একাই করছিস রে আর গ্রামের দুধওয়ালাগুলো তো চল্লিশ পঞ্চাশ টাকা করে দিয়ে যাচ্ছে তুই পঞ্চাশ ষাট টাকা কীভাবে বললি সে তোর এই দুধে দুধে কি জল টল দিচ্ছিস না কি ও খাঁটি দুধ ও বিশাল তো তার জন্য দাম ষাট টাকা করে ও লাগবে দু লিটার লাগবে রে বল রে কী করবি আজকেরই লাগবে হ্যাঁ যাবো এই তো দুটো আড়াইটের ভিতরে যাবো এই ছেলের জন্মদিন হবে তো একটু পায়েস টায়েস বানাতে হবে হ্যাঁ কেনো নেমন্তন্ন করবো না দুধ নিচ্ছি তাও বলতে পাচ্ছি তাও নেমন্তন্ন করবো না আমি দুধের কথাটা জিজ্ঞাসা করে নিই দুধ না হলে পায়েস করবো কীভাবে এসে কি খাবি না বসে থাকবি হ্যাঁ তবে নেমন্তন্ন তো করবোই আচ্ছা ঠিক আছে